আমি ছোটবেলা থেকে ফটোগ্রাফি নিয়ে বিশেষ আগ্রহী এবং আমি ছোটবেলা থেকে বিভিন্ন ধরনের ফটো তুলি যাই যেমন বিভিন্ন ধরনের নেচারের ফটো বা কোনো সেলিব্রিটিদের ফটো বা কোনো অ্যানিম্যালের ফটো বা কোনো বিভিন্ন কালচারের ফটো বা কোনো ঠাকুরের ফটো বা বিভিন্ন ধরনের কালচারের যে কালচারাল যে সমস্ত অ্যাক্টিভিটি হয় তার ফটো তুলি এবং তাদের যে সমস্ত ফটোগুলো তুলি এবং সেগুলিই আমি সম্পাদনা করে থাকি স্ন্যাপসীড লাইটরুম ভিসকো পিকআর্ট পিকলার ফটো ডি এস এল আর ক্যানভা আফটারলাইট ক্যাপচারওয়ান ইনস্টাগ্রাম স্ন্যাপসীড ইনফিনিটি ফটো পোলার ফটো ল্যাব ক্যামেরা তিন ছয় শূন্য তিনশো ষাট জে এম আই এম পি বিভিন্ন পিগমা বিভিন্ন সাইট থেকে আমি সম্পাদনা করে থাকি এবং তার মধ্যে সবথেকে আমার বেশি ভালো লাগে স্ন্যাপসীড এবং লাইটরুম এখানে বিভিন্ন ধরনের ফটোতে এডিট করি এবং এটি খুবই ভালো অ্যাপ এর মাধ্যমে আমি সম্পাদনা ইয়ে ফটো সম্পাদনা করি এবং এই সম্পাদনার মাধ্যমে আমি বিভিন্ন ভালো ফটো তোলা ভালো ফটো আরও জনপ্রিয় করে তুলি এবং তার মাধ্যমে আমি বিভিন্ন ধরনের পয়সাও ইনকাম করেছি জাস্ট বিভিন্ন ধরনের ফম একটা ছোটখাটো ইনকাম করেছি এবং এই সম্পাদনাটা খু এই ছবি সম্পাদনা খুবই সুন্দর তার মধ্যে সবথেকে ভালো হচ্ছে স্ন্যাপসীড এবং এর মাধ্যমেই আমি প্রায়ই সব ফটো সম্পাদনা করে থাকি